হ্যালো হ্যাঁ দিদি নমস্কার হ্যাঁ বলছি আপনার কাছে প্রদীপ আছে হ্যাঁ কী রকম কত ধরনের প্রদীপ আছে হুম বলছি স্টিলের আছে হ্যাঁ স্টিলের কত করে কী দাম হুম আর কাঁসার

হুম আর পি পিতলের আছে হ্যাঁ পিতলেরগুলো পিতলেরগুলো কত দাম

আচ্ছা আর ইয়ে কী বলে স্টিলের প্রদীপগুলো তাহলে আমাকে ডিম্বাকৃতিরটা দেখাবেন স্টিলের প্রদীপগুলো ডিম্বাকৃতায় ডিম্বাকৃতি যে মডেলটা হয় না ওটা আমাকে দেখাবেন হুম আর পিতলেরটাও একটু দেখাবেন

হুম আর নতুন মডেলের কিছু আসবে নাকি

আচ্ছা আর সে গুলো কত করে কী দাম পড়বে পিতলেরগুলো হুম না না দিদি আমি তিরিশ টাকা ওগুলো ওই বাজারে পঁচিশ টাকা করে আপনি কী করে তিরিশ টাকা বলেন হ্যাঁ হ্যাঁ না আমি ওই দোকানে দেখে আসলাম যে হ্যাঁ পঁচিশ টাকা করে আপনি বলছেন তিরিশ টাকা করে কী করে হয় দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর স্টিলেরগুলো ওখানে কুড়ি টাকা করে আর বড়গুলো আর এইখানে আপনি বলছেন চল্লিশ টাকা করে তাহলে কি হয় ঠিক আছে দিদি ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি ঠিক আছে দিদি ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি